হ্যাঁ আমি শিল্পকলা প্রদর্শন বলতে গেলে ধরুন আমি আঁকি অনেক দিন থেকেই আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকেই আঁকার প্রতি আমরা একটা ধারণা জন্মেছিলো সেই সময় থেকে আঁকা ধরি এবার মূলত আমি মাধ্যমিক পরীক্ষা বা উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে আর সেটা সেইভাবে হয়ে ওঠে নি ওটাকে আমাকে ছাড়তে হয়েছিলো কিন্তু এই পর্যন্ত এই প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আমি আমাদের বিভিন্ন জায়গায় দিয়েছি যেমন কিছু পুরস্কারও সেখান থেকে লাভ করেছি সেখানে শিল্পকলা প্রদর্শনও করেছি যেমন ধরুন একটা পল্লী বধূ কাঁকালে জল নিয়ে যাচ্ছে পরনে তার এলোথেলো বস্ত্র মাথার চুল এলোথেলো হাতে তার সেই ছোট্টো শিশুটি আছে এক হাতে এক হাতে কাঁকালে কলসী নিয়ে পল্লীর প্রকৃতির উপর দিয়ে বোরে বো কলসী নিয়ে এগিয়ে যাচ্ছেন জলভরা কলসী নিয়ে পাশেই ধরুন একটা ঝিল ঝিলে কিছু হাঁস খেলছে তাদের খেলাধুলা মানে হাঁস তার প্রকৃতির ছলে পুকুরে খেলাধুলা করছে পাশেই পড়ন্ত বিকালে বাচ্ছারা ঘুড়ি ওড়াচ্ছে মাঠের মধ্যে পাশেই নদী বো বক্ষে এক মাঝি নৌকায় বসে ছিপ ফেলছে এই সমস্ত প্রকৃতির দৃশ্য তুলে ধরেছিলাম ক্যানভাসে আবার কখনো কখনো তুলে ধরেছিলাম খুব কঠোর পরিবেশে নিজের আত্মজীবনী বা সংগ্রাম করে বেড়ে ওঠা কোনো এক তরুণীর গল্প সেটিকে আমি আমার ক্যানভাসে রূপ দিয়েছিলাম এইভাবে আমি আমার বিভিন্ন ছবি এঁকেছিলাম আবার কখনো কখনো কোনো বন্যার ছবি কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগের ছবি যেগুলি আমাকে মন কাঁদিয়ে নিয়ে গিয়েছিলো সেগুলি আমি আমার এই ক্যানভাসের মধ্যে দিয়ে আমি এঁকে মানুষের সামনে তুলে ধরে তার একটা প্রতিবাদ দেখার চেষ্টা করেছিলাম যেমন যখন সিঙ্গুরে আন্দোলন হয়েছিলো তখন সেই যে প্রতিবাদ মমতা ব্যানার্জির বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিবাদীর আন্দোলন আমি তুলে ধরেছিলাম কৃষকদের জমি যে একমাত্র সম্বল সেই জমি যখন সরকার কো কো কেড়ে নিচ্ছিলো তখন কৃষকদের যে চলে যাওয়ার আর্তনাদ শেষ সম্বলটুকু সেটুকু আমি তুলে ধরেছিলাম এরকম বিভিন্ন রকম ছবি বিভিন্ন ক্ষেত্রে তুলে ধরে আমি প্রদর্শনী করেছিলাম আর প্রাথমিক বা আন্তর্জাতিক ক্ষেত্রে সেইভাবে আঁকার সুযোগ আমার হয়ে ওঠে নি এখন পরীক্ষা দিই না কিন্তু প্রাথমিক ক্ষেত্রে বহু চিত্র এঁকেছি এবং কিছু কিছু ক্ষেত্রে ফা মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় এবং তিতীয় স্থান অধিকার করেছি এই এই রকমভাবে আর সেইভাবে ছবি আর্ট আর কি পরবর্তীকালে পেশাগত ক্ষেত্রে যখন আমি ঢুকে যাই বাড়ির সাংসারিক চাপে আর সেইভাবে ছবি আঁকা ঠিক এ ধরে রাখতে পারি নি আর কি